হ্যালো বাবু ফুল পাওয়া যাবে ওই বিয়েবাড়ি হচ্ছে বিয়েবাড়ি হ্যাঁ আর রজনীগন্ধা চেইন হচ্ছে আচ্ছা গাঁদা ফুলের আচ্ছা রজনীগন্ধার মালা আচ্ছা আচ্ছা কীরকম কী দাম আর ওই পাটাশি

আচ্ছা আর ওই তাহলে ওই চেইন কীরকম দাম পড়বে ও আচ্ছা তাহলে তো ওই গাঁদা ফুলের চেইন কী দাম পড়বে আচ্ছা তাহলে আমার লাগবে হচ্ছে তাহলে আমি অর্ডার দিই তাহলে আচ্ছা ওই রজনীগন্ধার মালা হচ্ছে দুশো আচ্ছা আর গাঁদা ফুলের একশো গাঁদা ফুল একশো চেইন হ্যাঁ এবার হচ্ছে ওই পাটাশি আর গোড়ের মালা আচ্ছা আচ্ছা আচ্ছা